পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মূল্য বা সাংস্কৃতিক মূল্যবোধ যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা তো এক বৃহত্তর কোথায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ঝাড়খন্ড সীমানা পর্যন্ত এক বিভিন্ন জায়গার বিভিন্ন রকম সাংস্কৃতিক বাতাবরণে আবদ্ধ হয়ে আছে বিশেষ করে পশ্চিম বর্ধমান যেটা প্রথমেই উল্লেখযোগ্য যে কবি নজরুলের জন্মস্থান চুরুলিয়া আসানসোলের পাশেই আসানসোল থেকে কুড়ি কিলোমিটার দূরে সে একটা সেটা বলা যেতে পারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভূমি এখানে নজরুলের জন্ম হয়েছিলো নজরুল ছোটোবেলা কাটিয়ে ছিলেন বৃদ্ধ বয়সেও অনেকদিন কাটিয়ে ছিলেন তারপরে তিনি বাংলাদেশে চলে যান বাংলাদেশেই তার হয় কি বলে মৃত্যু হয় তো সেই নজরুল কবি নজরুলকে কেন্দ্র করে বিদ্রোহী কবি নজরুলকে কেন্দ্র করে পশ্চিম চুরুলিয়ায় নজরুল অ্যাকাডেমি বিভিন্ন রকম সাংস্কৃতিক কার্যকলাপ করে থাকেন সারা বছর ধরেই বিশেষ করে তার জন্ম তিথিতে কে কেন্দ্র করে সাত দিন ব্যাপী এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে বাংলাদেশ থেকে প্রচুর শিল্পী বিখ্যাত মানে খ্যাতি সম্পন্ন শিল্পীরা এখানে এসে তাদের সঙ্গীত পরিবেশন করেন তাদের কলা কুশলী পরিবেশন করেন এছাড়া কবি রবীন্দ্রনাথের কার্যক্ষেত্র পশ্চিম বর্ধমানের পাশেই বীরভূম বোলপুরে তারও কিছু ছায়া এখানে পড়ে এবং নজরুল এবং রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই আমাদের বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডল তাদের জন্মস্থিতি তাদের তিরোধান দিবসকে কেন্দ্র করে আমাদের এখানে প্রচুর সাংস্কৃতিক কার্যকলাপ হয়ে থাকে আর পশ্চিম বর্ধমানের মূলত যে মানে ধর্মীয় ধর্মকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক কার্যকলাপ তার মধ্যে টুসু ভাদুও একটা বেশ উল্লেখযোগ্য এছাড়া সাঁওতালদের বাঁদনা পরব যেটা ভীষণভাবে পালিত হয় এই অঞ্চলে প্রচুর আদিবাসী সাঁওতালরা এখানে বসবাস করেন বিভিন্ন অঞ্চলে পশ্চিম বর্ধমানের বিভিন্ন গ্রামে গঞ্জে সেখানে তারা এই উৎসবটাকে খুব ভালোভাবে পালিত করে আর এইসব ধর্মীয় উপাক্ষান এবং সাংস্কৃতিক নিয়েই পশ্চিম বর্ধমানের বাতাবরণটা সাংস্কৃতিক বাতাবরণটা তৈরি